হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি স্যার হরি হরি বলছি স্যার হ্যাঁ আমরা এই বর্ধমানের থেকে বলছিলাম বলি হ্যাঁ স্যার আমাদের এই গ্রামের আশেপাশে ড্রেন রাস্তাঘাট এগুলো নিয়ে মানে অনেকদিনের কথা বলা ছিল যে আমাদের এখানকার কোন প্রকল্প করা হত বড়ো সড় যাতে গ্রামের রাস্তাঘাট একটু আরেকটু উন্নত করা যায় এমনকি এখানে রাস্তাঘাটের জন্য অনেকরকম প্রবলেম যেমন আশেপাশে থেকে যাতায়াত যান বাহন যাচ্ছে আর কি তো সেটাতে প্রবলেম হচ্ছে কি যে প্রতিদিন কেউ না কেউ হয়তো ধাক্কা লেগে পড়ে যাচ্ছে বা কোন না কোন গাড়ি যে যানবাহনের যাতায়াতের রাস্তায় কোন অসুবিধা হচ্ছে মানুষজন হাঁটতে পারছে না একটু বৃষ্টিতেই কাদা হয়ে যাচ্ছে জায়গাটা তো আমি চাইছিলাম যে ওই প্রবলেমগুলো যদি কিছু দূর করার জন্যে যদি কোন একটা বড়ো ধরুন আমাদের টিম মেম্বার হতে পারে দশ জনের মত হতে পারে যাদের মধ্যে আমাদের নিজস্ব মেম্বার হবে পাঁচ ছজন আর বাকি মেম্বারদের আর গ্রামবাসীর মধ্যে ধরুন এটা বলার জন্য হতে পারে পঞ্চাশ ষাট জন আসতে পারে আচ্ছা হ্যাঁ ধরুন ওই সামনের সপ্তাহে একবার দেখা করলে হয় আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হুম একদম আচ্ছা ধন্যবাদ দাদা